এই মুহুর্তে পশ্চিম পশ্চিম বর্ধমান জেলা তথা আসানসোল জেলায় যেটা সাড়া ফেলেছে সেটা হল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে আমাদের স্থানীয় সমস্ত যুবক যুবতীরা যারা উচ্চ শিক্ষার জন্য যাদেরকে কলকাতা দিল্লি বোম্বাই ঘুরে বেড়াতে হতো যেতে হতো এবং প্রচুর অর্থের খরচা হতো সেটা এই মুহুর্তে আমাদের এই আসানসোলে বসে সেই সুবিধাটা পাওয়া যাচ্ছে তাছাড়া আমাদের আসানসোলে আছে বেঙ্গল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এর একটা সুবিধা হল অনেক স্বল্প মেধা ছাত্রছাত্রী যারা জয়েন্টে কোয়ালিফাই করতে পারে না তারা একটা হোমিওপ্যাথি এই হোমিওপ্যাথি কলেজে হোমিও তাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে নিজের আয়ের পথ সুগম করে নেয় তাছাড়া আমাদের এখানে আছে বিধানচন্দ্র কলেজ বানোয়ারিলাল ভালোটিয়া কলেজ এরা তো সাবেকি কলেজ দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলের সেবা করে আসছে এবার এই অঞ্চলে অনেক কৃতি এই কলেজের অনেক কৃতি ছাত্রছাত্রী ভারত তথা বিশ্বর বাজারে বিশ্বে যথেষ্ট নাম করেছে আর আমাদের যে এই মুহুর্তে যে আশেপাশে যে আসানসোলের পাশে বিশেষ করে আমি বলতে চাই যে ওই আনন্দলোক যে হাসপাতাল আছে গরীবদের জন্য এই হাসপাতালটা খুবই উপকারী এই মুহুর্তে আমার আর কিছু বলার নেই এই হল আমার বক্তব্য